বছরের পর বছর ধরে কৃষিকাজ নানাভাবে পরিবর্তিত হচ্ছে আগে ধান চাষ খুব কষ্ট করেই করা হতো লাঙল খুব কম পাওয়া যেত এমন কী মানুষ কোদালে করে খুঁড়েও মাটি তৈরি করে ধান রোপন করেছে সেচের সময় মানুষ ড পুকুর বা ডোবা থেকে জল সেচ করে মেশিনের মাধ্যমে ধান চাষ করেছে এবং অসময়ে যখন প্রাকৃতিক পদ্ধতিতে জল হয়নি তখনও মানুষ নানা কষ্ট পেয়েছে কিন্তু এখন বছরের পর বছর পরিবর্তিত হয়েছে নানা মেশিন উঠে গিয়ছে লাঙল এখন ট্রাক্টরের মাধ্যমে হয়ে যাচ্ছে এবং আলু চাষ বা ধান চাষের ক্ষেত্রে ধান কাটা বা আলু তোলা মেশিনও হয়ে গিয়েছে আলু লাগানোরও মেশিন হয়েছে এইভাবে মানুষ কৃষি পদ্ধতিতে নানা রকম পরিবর্তন এনেছে এছাড়াও জলের ক্ষেত্রে বলতে পারি যে আগে যেমন পুকুর বা ডোবা থেকে জলসেচ করা হতো এখন পুকুর বা ডোবা থেকে জলসেচ করতে হয় না বেশ কিছু কিছু জায়গায় সাবমারসেল বা মিনি হয়ে গিয়েছে যার মাধ্যমে জলসেচ পদ্ধতির অনেক উন্নতি হয়েছে তাই মানুষ এই ঐতিহ্যবাহী চাষাবাদকে টিকিয়ে রাখতে পেরেছে খুব ভালোভাবে